পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় সরকার রাজনৈতিক কাঠামো হিসাবে তৃনমূল সরকার এসেছে এখানে অরুপ ধাড়া সমস্ত কিছু লক্ষ্য করে সকল রাস্তাঘাট আলো সমস্ত কিছু দেখে দেখাশোনা করে বা প্রশাসন ভালোই চলছে আমার এতে আমার উচিতে বলা যে এরা যেন আরও উন্নতি করে আরও উন্নতি হয়ে আসে এইভাবেই চলতে থাকে